আমার সংস্কৃতির প্রধান পেশা হিসাবে বলতে গেলে বলতে হয় যেটা সরে যাওয়ার কথা বলা হয়েছে অবশ্যই করে সেটা বলতে পারি সেটা হচ্ছে সেলাই কারণ পুরোনো দিনে আমাদের মা ঠাকুমা দিদিমাদের দেখেছি আমরা সেলাইয়ের ভীষণ পরিমাণে দক্ষতা তাদের সেটা কাঁথার উপর হতে পারে নানান রকম জিনিসের প্রতি নানান রকম সেলাইয়ের জিনিস তারা করে থাকতো কিন্তু আমাদের এই প্রজন্মতে দাঁড়িয়ে সেই রকমভাবে সেলাইয়ের প্রতি ভালোবাসা বা সেই রকম দক্ষতা আমি কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাই নি এখানে উদাহরণস্বরূপ অনেক কিছুই বলা হয়েছে কৃষি টেলারিং সেলাই মাংস ব্যবসা কাপড়ের ব্যবসা এইগুলো কিন্তু রমরমিয়ে চলছে কাপড়ের ব্যবসা অবশ্যই করে রমরমিয়ে চলছে তবে হ্যাঁ অ অনলাইনে বিসনেস শুরু হওয়ার পর থেকে দোকানগুলোতে একটু প্রবলেম হতে শুরু করেছে সেটা তো অবশ্যই মাংস ব্যবসায়ী তাদের কোনো প্রবলেমই এতে ফেস করতে হয় না

সেটা মেয়ে হোক ছেলে হোক যেই হোক না কেন উভয় পক্ষই কিন্তু এটাকে ইগনোর করে চলে যেটা আমি নিজেও দেখেছি সেলাই এখন সব অনলাইনে মানে প্রিন্টেড জিনিসই এখন সব বেশি হয় কাঁথা স্টিচের মতো কিংবা আরও নানান রকম আমার হয়তো অতটা বোধগম্য নয় জিনিসটা নিয়ে তারপরেও বলছি এই সেলাইটা হয়তো আসতে আসতে পেশা থেকে সরে যেতে শুরু করেছে